আমাদের দেশ ভারতবর্ষ এখানে গ্রাম্য স্তর থেকেই সুচিকিৎসা ব্যবস্থা রয়েছে যেমন গ্রামীণ ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ হসপিটাল রয়েছে আমাদের গ্রামের মানুষজন যেখানে যেতে পারে গর্ভবতী মায়েরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং গ্রামীণ হসপিটালে গিয়ে মানুষ বিভিন্ন চিকিৎসার জন্য গিয়ে থাকে এবং তাদের রোগ নিরাময়ের জন্য যায় তারা রোগ নিরাময়ের জন্য যায় এছাড়া গ্রামের বহু চিকিৎসক রয়েছে চিকিৎসক রয়েছে যারা গ্রামের মানুষের সেবা করে থাকে সেবা দিয়ে থাকে সেবা দিয়ে থাকে এদের এই গ্রামীণ হসপিটালে মানুষের অবস্থা শারীরিক অবস্থা যখন খারাপ হয় তখন এখান থেকে এখান থেকে তাদেরকে দূরে আমাদের জেলা হসপিটাল কিংবা আরজি কর বা পি জিতে তাদেরকে স্থানান্তর করা হয় সেখানে গিয়ে মানুষ তাদের চিকিৎসা নেয় তাছাড়াও মানুষ বিদেশে গিয়ে থাকে যেমন ভেলোরে গিয়ে থাকে পন্ডিচেরি গিয়ে থাকে গিয়ে তাদের চিকিৎসা নিয়ে থাকে কী বর্তমানে হ্যাঁ আরজি কর বা আরজি করে নারকীয় নৃশংসমূলক হত্যাকাণ্ড হয়ে যাওয়ার ফলে চিকিৎসা ব্যবস্থায় যথেষ্ট একটা স্থিতি স্থাবকতা দেখা দিয়েছে মানুষ গিয়ে চিকিৎসা পাচ্ছে না ডাক্তারবাবুরা তাদের বিভিন্ন প্রকার অবস্থান বিক্ষোভ ও আন্দোলনের ভিতর দিয়ে হয়ে যাচ্ছে এই জন্য মানুষ কিছুটা অস্বস্তিতে রয়েছে কিছুটা মানুষ কিছুটা অস্বস্তিতে রয়েছে তবে কিছুটা অস্বস্তিতে রয়েছে কিছুটা অস্বস্তিতে অস্বস্তির ভিতর দিয়ে মানুষ চলছে এই আমাদের হসপিটালগুলোই বিভিন্ন প্রকার হসপিটালগুলোই মানুষের পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধপত্র সুলভ মূল্যে পাওয়া যায় সুলভ মূল্যে পাওয়া যায় এবং তাদেরকে বিনামূল্যেও দেওয়া হয়ে থাকে যেসব বড় বড় পরীক্ষা থাকে সেগুলো সেগুলো মানুষ সেগুলো যেগুলো বড় বড় পরীক্ষা থাকে সেগুলো মানুষ বিনামূল্যে সরকারিভাবে পেয়ে থাকে তাতে মানুষ উপকৃত হয় একেবারে গ্রামের বা গ্রামকেন্দ্রিক জায়গার দরিদ্র মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর সেবা নিতে বেশি আগ্রহী হতে দেখা যায় দেখা যায় এবং তাদের যে সমাজের বা পরিবারের অর্থনৈতিক যে অসচ্ছলতা থাকে যাদের জন্য বিনামূল্যে তাদের হসপিটালে গিয়ে তারা চিকিৎসা পায় সেই চিকিৎসা তাদের রোগ নিরাময় হয় এবং তারা ফিরে আসে এবং তারা সুস্থ হয়ে ফিরে আসে ফিরে ফিরে তারা সুস্থ হয়ে ফিরে আসে কোভিডের সময় দেখা গিয়েছে ডাক্তারবাবুরা এবং ডাক্তারবাবুরা তারা প্রাণপণ আমাদের সেবার কাজে নিযুক্ত ছিল নিযুক্ত ছিল এবং পুলিশকর্মী ও স্বাস্থ্য স্বাস্থ্যের সচেতনতার বার্তা দিয়ে গিয়েছে অনবরত অনবরত ডাক্তারেরা দিন রাত এক করে মানুষের সেবায় নিযুক্ত ছিল এবং মানুষকে সচেতনতা বৃদ্ধি করিয়েছে সচেতনতা বৃদ্ধি করিয়েছে সচেতনতা বৃদ্ধি করিয়েছে আমাদের এলাকায় যে হসপিটালগুলো রয়েছে সেখানে ডাক্তারের পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে ডাক্তারের পরিমাণ আরও বৃদ্ধি করতে হবে যাতায়াত ব্যবস্থা ভালো করার জন্য অ্যাম্বুল্যান্সের প্রদান করতে হবে এবং যাতে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করার জন্য মানুষকে সুপার স্পেশাল হসপিটাল বা কলকাতায় বড় বড় হসপিটালে না যেতে হয় গ্রামের যে গ্রামীণ হসপিটাল রয়েছে সেখানে তারা সুচিকিৎসা পায় সেই ব্যবস্থা করতে হবে এবং ওষুধপত্র যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে এবং অক্সিজেনের অক্সিজেন এর অক্সিজেনের জোগান যাতে বজায় থাকে এবং রক্ত যাতে পাওয়া যায় সেই দিকে খেয়াল রাখতে হবে সেই দিকে খেয়াল রাখতে হবে রক্ত যাতে পাওয়া যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে হবে বেশি করে নিয়োগ করতে হবে এবং আমাদের এই কৃষি প্রধান এরিয়ায় যে মশার উপদ্রব বেশি থাকে তার জন্য বিভিন্ন সচেতনতামূলক বার্তা ছড়াতে হবে বার্তা বার্তা ছড়াতে হবে যাতে মানুষ সুস্থ থাকে ও স্বাভাবিক থাকে